আমি পাড়া গাঁয়ের গৃহবধূ আমি আমাদের প্রধান সদস্য আমাদের দরকারে আমাদের পঞ্চায়েত যেতে হয় সদস্য আমাদের অনেক উপকার করে এই উপকারিতে খুব আমাদের কিছু বললে কাজকর্ম দেখাশোনা কেউ মারা গেলে তাদের হেল্প করা দায়িত্ব সদস্যর সদস্য আবার যদি প্রধান পঞ্চায়েতে যাওয়ার কথা সব কিছু সাহায্য করে এই সাহায্যতে আমরা খুশি হই এই খুশি তে আমরা আমাদের খুব ভালো লাগে আর আমরাও সদস্যকে খুব ভালোবাসি সদস্যও আমাদের ভালোবাসে এই ভালোবাসাটা খুবই ভালো আর ভালোবাসার জন্য আমরাও তাদের প্রয়োজন মতন তাদের কাছে যাই যাই বলে আমাদেরও খুব সম্মান করে এই সম্মান আমাদেরও দিতে হয় সদস্যকে এই